আমার বাড়ির আশেপাশে এলাকাগুলিকে হাইজিনিক রাখার জন্য আমি প্রতিদিন ঝাঁট দিয়ে নোংরা পরিষ্কার করি এছাড়া সপ্তাহে এক দিন করে ব্লিচিং পাউডার দিই যাতে মশা মাছি না হয় এখন বর্ষাকালে খুব ডেঙ্গু জ্বর হয় তাই জন্য আমি খুব ভালো করে লক্ষ্য দিই যাতে কোথাও জল জমা না থাকে যদি আশে পাশে কোথাও নোংরা থাকে তো সঙ্গে সঙ্গে তা আমি পরিষ্কার করে দিই এছাড়া ঘরও আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাইরে চারিদিকে অনেক সময় ফিনাইল ছড়িয়ে দিই যাতে দুর্গন্ধ না বের হয়